বর্তমানের অন্যান্য লেখকরা যে বিষয়ে ফোকাস করেন তারা অনেক বেশি রাজনীতি এবং এবং সমকালীন যে রাজনীতি তার দিক প্রকৃতি এবং অন্য অন্য বিষয়ের যে লেখকরা আছে বিশেষ করে সাহিত্য মানুষের জীবন অন্যান্য কাজকর্ম সে বিষয়ে লেখেন কিন্তু আমার লেখা অনেক বেশি অনেক বেশি গাছপালা বা প্রকৃতি নিয়ে হবে এবং অনেক বেশি নৃতত্ত্ব নৃতাত্ত্বিক গবেষণার মধ্য দিয়ে যাবে ফলে আমার লেখাটা এই জায়গায়টায় কল্পনা তো আছেই তাছাড়া তার সঙ্গে বাস্তবও মিশে যাবে ফলে আমার লেখা এই জায়গায় অন্য অন্য লেখকের থেকে আমাকে আলাদা করবে আমার লেখার উন্নতির জন্য অবশ্যই আমি যে জিনিসটা অবশ্যই করব এবং করি সেটা হচ্ছে চারপাশটা ঘোরা চার চারপাশটা আরও ভালো করে দেখা দেখা এবং অনেকটা সময় সেই সব প্রয়োজনীয় উপাদানের পেছনে কাটানো যাতে আমি আমার লেখা আরও ভালোভাবে এবং নিজের মননের মধ্যে দিয়ে আরও ভালোভাবে প্রকাশ করতে পারি এবং এবং আমার লেখাকে দিন দিন একজন তবে সত্যি কথা বলতে একজন লেখকের যে লেখা সেটা কখনও যে স্বয়ংসম্পূর্ণ হবে তা কখনোই হয় না এই যে টান এই যে লেখার ভালো হওয়ার যে প্রক্রিয়া চিরজীবনের ফলে যদি আমাকে লিখতে হয় দিন দিন আমি কিন্তু এভাবেই আস্তে আস্তে আস্তে আস্তে উন্নতি করব এবং যতটা সম্ভব পারফেক্টের দিকে যাওয়ার চেষ্টা করব